আমার প্রিয় সিনেমাগুলির মধ্যে একটি সিনেমা হলো সাত পাঁকে বাঁধা এই সিনেমাটি দেখতে আমি খুবই পছন্দ করি এবং বারংবার আমি এই সিনেমাটি দেখেছি তাই এই সিনেমাটি পছন্দের কেননা এই সিনেমার যারা অভিনেত্রী বা অভিনেতা এই দুটি জুটিই আমার খুব পছন্দের জিৎ ও কোয়েল মল্লিক এই দুজনেরই জুটিতে অভিনয়ের যে কোনও সিনেমাই আমি সবসময় দেখি আর যখনই এদের দুজনের কোনও না কোনও বই আসে তখনই আমি সবার প্রথম আগে ছুটে যাই ছুটে যেয়ে হলে দেখি কারণ এদের দুজনের জুটি আমার খুব ভালো লাগে এই সিনেমাটির সবচেয়ে বড় গুণ হলো সাংসারিক সিনেমা কী করে তার স্বামীকে নিজের করে পেলো মেয়েটা এবং তার ভালোবাসা দিয়ে নিজেকে তার স্বামীকে তার করে নিল এই গল্পই এর মধ্যে রয়েছে আর সবচেয়ে বড় গল্প হলো তার বাবার চরিত্রটি তার বাবা যে একটা বৌমাকে কত সুন্দরভাবে সাপোর্ট করে তাকে তার ছেলের কাছে ফিরিয়ে দিল সেইরকম এই চরিত্রটা আমার খুব ভালো লাগে সেই কারণেই আমাকে এই সাত পাঁকে বাঁধা ছবিটি খুব পছন্দ লাগে একটি সাংসারিক কাহিনী বা পারিবারিক কাহিনী নিয়ে এই সিনেমাটি তৈরি হয়েছে এই জন্যই এই সিনেমাটি আমার কাছে খুব পছন্দের